আমার ল্যাপটপ নিয়ে না বসে থাকতে বীষণ ভালো লাগে ল্যাপটপে যখন ভিডিওগুলো দেখি ইউটিউবে গানগুলো শুনি আহা হা সিনেমাগুলো যখন দেখি কি যে ভালো লাগে ল্যাপটপে আর সবথেকে বড়ো কতা ফোনে যখন মেমরি ফুল হয়ে যায় ল্যাপটপে এই ছবিগুলো বা ডকমেন্সগুলো রাখতে পারি সবথেকে মানে ভীষণ সুবিধা ল্যাপটপে সত্যি কথা বলতে গেলে আর ইউটিউবে যখন ব্লগ করি তো সেখানে ভিডিও এডিটিং করতে হয় ব্লগ ছাড়তে হয় ল্যাপটপ তো তার জন্য ভীষণ ভালো ভীষণ আর সব থেকে বেশি ভালো লাগে যে ওই ল্যাপটপে সিনেমা দেখা এটা আর কম কি বড়ো পর্দায় ওই টি ভির মতই সিনেমা দেখা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে ল্যাপটপটা সব জায়গায় ক্যারি করা যায় আমার তো ভীষণ ভালো লাগে যেমন কম্পিউটার সব জায়গায় ক্যারি করা যায় না ল্যাপটপটা ক্যারি করা যায় সেই কারণে আমার ল্যাপটপ খুবই ভালো লাগে আর ল্যাপটপের অনেক কিছু আমি গান এডিট করতে পারি যখন গান খেয়ে গাই তো সেটাকে অনেক সময় এডিট করার ব্যাপার থাকে তো সেখানে এডিট করতে পারি তাপর কোনো ছবি তুলাম সেটা ল্যাপটপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম যেটা আমার খুব মানে ভালো লাগে বিষয়গুলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি খুবই ভালো লাগে বিষয়গুলো তো ল্যাপটপে অনেক রকম গেম খেলা যায় আর সত্যি কথা বলতে গেলে ফোনের থেকে ল্যাপটপে বেশি গেম খেলে মজা বড়ো স্ক্রিনে প্রথম কথা গেম খেলে খুবই মজা তারপর ল্যাপটপে মানে নতুন নতুন গেম বানানো যায় এত ভালো লাগে সব থেকে পাবজি তো খুব সুন্দর লাগে ল্যাপটপে খেলতে ভীষণ ভালো লাগে আর কি বলবো স আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে এটা সব জায়গায় ক্যারি করা যায় আর ল্যাপটপে সব কিছু কাজ করা যায় ফোনে সব সময় কাজ করলে যে মেমরি ফুল হয়ে যায় এরকম হয় আর কম্পিউটার তো সব জায়গায় নিয়েও যাওয়া যায় না তার থেকে ভালো ল্যাপটপটা আমার কাছে বেটার অপশান আর ল্যাপটপে ইচ্ছা করলে গান শুনি গান শুনে খুব মজা করি খুব মজা আর কি বলবো যে ল্যাপটপে না অনেক সময় ওই নাচের কোনো ভিডিও এডিট করলাম বা কোনো কিছু সাজতে ইচ্ছা করলো যেটা ফোনে হয় না একটা অ্যাপ বেড়িয়েছে সেটা ল্যাপটপেই হয় যেটা ল্যাপটপে মানে এমনি মুখ বসে কোনো নাচের ভিডিওতে দিলাম মুখ বসিয়ে সেটা ভিডিও হলো হ্যাঁ যখন ব্লগ করি ব্লগে ব্লগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভয়েস এডিটিং করা ল্যাপটপ আমার কাছে তো বেস্ট অপশান কম্পিউটারের থেকেও বেস্ট অপশান ল্যাপটপ আমাকে যদি কেউ বলে তুই কি নিবি কম্পিউটার না ল্যাপটপ আমি তো সবার আগে ল্যাপটপই বলবো আমার এত ভালো লাগে ল্যাপটপ এত এত এত ভালো লাগে আমার ল্যাপটপে সব থেকে বেশি ভালো লাগে যে সিনেমা দেখতে আমি তো সারাক্ষণ সিনেমাই দেখতে থাকি ল্যাপটপে আর ল্যাপটপে অনেক ডকুমেন্টস রাখা যায় সেব করা যায় অনেক ভালো লাগে আর সব থেকে বড়ো কথা ল্যাপটপে সব ল্যাপটপ সব সময় মানে কাজে আসে ল্যাপটপে মেমোরি বানানো যায় ওই ষোলো জিবি বত্তিরিশ জিবি চৌষট্টি জিবি স্টোরেজ বাড়ানো যায় বারো জিবি পাঁচশো বারো জিবি তারপর হাজার চব্বিশ জিবি আই টিবি টু জিবি টু টু টিবি ফোর টিবি তো খুব ভালো লাগে গ্রাফিক্স বানানো যায় ল্যাপটপ মানে খুবই ভালো লাগে ল্যাপটপ ল্যাপটপে অনেক কিছু ভিডিও এডিটও করা যায় সব থেকে বড়ো কথা যে ভয়েস এডিট করা যায় যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ভয়েস এডিটটা তারপর অনেক মিউজিক মিউজিক দেওয়া যায় তারপর ল্যাপ সব থেকে বড়ো কথা ট্র্যাক আমরা ডাউনলোড করলে করতে পারি যেটা ফোন থেকে খুব একটা হয় না ট্র্যাক ডাউনলোডটা যেটা একটু প্রবলেমই হয় ফোন থেকে তো সেখানে ল্যাপটপের গানটা ট্র্যাকটা ডাউনলোড করতে পারি যেটা খুবই সুবিধা হয় ওই ট্র্যাকে গান গাইতে সুবিধা হয় ট্র্যাক ডাউনলোড করে সেখান থেকে ভয়েস এডিট করা ট্র্যাকের সাথে গান গাইলাম সেখান থেকে ভয়েস এডিট কোত করার সুবিধা খুবই ভালো তাল ভুল করলে তালটাও ঠিক করা যায় ল্যাপটপে খুবই ভালো